আমি বর্ধমান থেকে আসানসোল যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছি আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ড্রাইভার সেই জায়গাটি চিনতে পারছে না সে আমাকে বার বার ফোন করছে আমি তাকে আমার অবস্থান জানানোর জন্য একটি কাপড়ের দোকানের নাম বললাম সে তখন সেই কাপড়ের দোকানে দোকানটি দেখে আমার কাছে এসে পৌঁছেছে